উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় ভাষাগত দিক থেকে খাদ্যের বিচারে পোশাক আবহাওয়া সমস্ত দিক থেকেই এই সমস্ত এই যে রাজ্য এই রা মানে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের যে যে রাজ্যগুলি আছে তাদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় উত্তর ভারতের দিকে যে রাজ্যগুলি রয়েছে সেখানকার প্রধান ভাষা হচ্চে বাংলা এবং হিন্দি এছাড়াও অন্য দিকের যদি দেখতে যাই আমা দেখতে পাই আমরা দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে সেখানকার প্রধান ভাষা হিসেবে রয়েছে তামিল তেলেগু কন্নড় এই সব ভাষায় মারাঠি এই সব ভাষার প্রচলন রয়েছে খাদ্যের দিক থেকে যদি আমরা দেখি উত্তর ভারতের মানুষদের প্রধান খাদ্য ভাত রুটি মাছ মাংস এই জাতীয় খাবারগুলি অপর দিকে দক্ষিণ ভারতের মধ্যে যে রাজ্যগুলি রয়েছে সেখানকার প্রধান খাদ্য হিসেবে দেখা যায় ইডলি ধোসা সাম্বার উত্তাপাম এই ধরনের খাবারগুলো পোশাকের দিক দিয়েও এই দুই অঞ্চলের মধ্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় যেমন উত্তর ভারতের যদি পোশাক বলি এখানকার পোশ মহিলাদের প্রধান পোশাক হিসেবে শাড়ির শাড়ির প্রচলন রয়েছে এবং পুরুষদের ক্ষেত্রে দেখা যায় পাঞ্জাবি শার্ট এই ধরনের পোশাক আর দক্ষিণ ভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানকার মহিলারা স্কার্ট জাতীয় কিছু পোশাক পরে থাকেন শাড়িও পরেন অন্য দিকে পুরুষদের ক্ষেত্রে এদিকে ধুতির প্রচলনটা বেশি এরপর যদি আবহাওয়ার ক্ষেত্রে বলা যায় উত্তর ভারতের ক্ষেত উত্তর ভারতে যে রাজ্যগুলো রয়েছে সেই দিক মানে সেই রাজ্যগুলিতে আবহাওয়া তুলনামূলকভাবে নাত নাতিশীতোষ্ণ বলা যায় কারণ এর ভারতবর্ষের উত্তরে রয়েছে হিমালয় পর্বত তাই এখান এই দেশের উত্তরের হিমালয় পর্বত থাকার ফলে উত্তর ভারতের রাজ্যগুলিতে নাতিশীতোষ্ণ জলবায়ু লক্ষ্য করা যায় অপর দিকে দক্ষিণে রয়েছে আমাদের সমুদ্রে সমুদ্র যেমন রয়েছে ভারত মহাসাগর উপকূলীয় এলাকা হিসেবে তাই এই রা এই দক্ষিণ ভারতের রাজ্যগুলি আবহাওয়া অনেকটাই চরমভাবাপন্ন রাজনীতি সাক্ষরতা ইত্যাদি সব বিষয়েই প্রায় পার্থক্য পরিলক্ষিত হয় সুযোগের দিক দিয়ে বলতে গেলে যেরম যোগাযোগ ব্যবস্থার সুযোগটা উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতে বেশি